আমি জীবনের সবদিকে ভালো কাজ করেছি আমি যেমন পড়াশোনাও করেছি কিন্তু সব থেকে ভালো করেছি অন্যের উপকার কয়ে করে অন্যের উপকার করে আমি খুশি যেমন খুশি হয়েছি তেমনই আমি আমার অন্যের উ আমি অন্যের উপকার করে খুবই গর্বিত কিন কিন্তু নিজে নিজে যেমন নিজের প্রশংসা করাটা উচিত নয় কিন্তু আমি তাও বলছি আমি অন্যের উপকার করে খুবই গর্বিত আমি অনেক ভালো কাজ করেছি পড়াশোনা করেছি পড়াশোনাতেও ভালো ছিলাম খেলাধুলাতেও ভালো কিন্তু সবচেয়ে ভালো নিজেকে গর্বিত মনে করি অন্যের উপকারে ধরুন কেউ বিপদে পড়ল তাকে সাহায্য করা সাহায্য করাটা উচিত এবং আমি ওই উচিত কাজগুলো করে খুবই গর্বিত যেমন কেউ ধরো রাস্তায় তার কিছু কোনক্রমে সে হয়তো রাস্তায় আটকে পড়েছে কিংবা বাধাপ্রাপ্ত হয়েছে যেতে পারছেন না তখন তাকে সাহায্য করে নিজেকে গর্বিত মনে করেছি এবং তিনিও খুবই ভালো মনের মানুষ এবং তিনিও ওই সাহায্য পেয়ে খুবই উপকার হয়েছেন তাই সেই সে যে উপকার হয়েছে অন্যের উপকার করে এবং অন্যের খুশি দেখে আমি নিজের খুবই গর্বিত মনে করি এবং ধরুন কেউ কোন বিপদ হয়েছে কোন কাটাছেঁড়া হয়েছে তাকে সাহায্য করে আমি নিজে খুবই গর্বিত মনে করি এবং গর্বিত এবং সে গর্বিত হয়ে সে যতটা খুশি হয় তার খুশিটা দেখে আমার বেশি খুশি হয় কারণ তার উপকার অন্যের উপকার করে আমি খুবই খুশি হই